আমাদের মাতৃভাষা বাংলা তাই আমাদের প্রত্যেকেরই এই মাতৃভাষা বাংলা জানাটা খুবই দরকার কিন্তু বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে এই ভাষা কোথায় যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অন্যান্য ইংরেজি ভাষা সাংস্কৃতিক ভাষা এই ভাষাগুলোর প্রভাব দেখা যাচ্ছে বাংলা ভাষার ওপর এই ভাষাগুলোর বৃদ্ধির ফলে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের বাংলা ভাষা মাতৃভাষাকে নিয়ে এগিয়ে চলা তাই প্রথমেই প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানকে তাদের মাতৃভাষা সম্পর্কে ধারণা তৈরি করা মাতৃভাষা জানতে গেলে সর্বপ্রথমে আমাদের জানতে হয় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে সেই গুলির মধ্য থেকে অ আ ক খ শিখে তাদের বাংলা ভাষাকে এগিয়ে নিই যেতে হয় এই সম্বন্ধে তাদের প্রথম ধারণা দেয় তাদের বাবা মাই তারপর একটা স্কুলেতে ভর্তি করা হয় সেই স্কুল থেকে তাদের বাংলা ভাষা সম্পর্কে অনেক ধরনের তথ্য জানানো হয় জানতে হয় আমাদের এই বাংলা ভাষা কত রকমের হতে পারে কত ধরনের হতে পারে কতটা সুন্দর এই ভাষা এই ভাষা শুনতে কতটা সুন্দর লাগে সেই সম্পর্কে আমাদের জানতে হবে এবং অন্যান্যদের জানাতেও হবে এই ভাষা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ইংরেজি ভাষা সাংস্কৃতিক ভাষার জন্য পিছিয়ে পড়ছে তাই এই ভাষার পাশাপাশি বাংলা ভাষা পাঠ থাকাটাও খুবই জরুরি প্রত্যেকের উচিত এই ভাষাকে নিয়ে এগিয়ে চলা বাংলা ভাষা উচ্চারণ কঠিন কিন্তু একে যদি প্রথমেই সহজভাবে পড়ে পরবর্তী ক্ষেত্রে এর ব্যাখ্যা করা যায় তাহলে এই ভাষা পরবর্তী ক্ষেত্রে কোনও মানুষের কাছেই কঠিন হয়ে দাঁড়াবে না এই ভাষা কঠিন প্রথম মনে হলেও এটা আমাদের মাতৃভাষা আমাদের মাতৃভাষা আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য তাই এই ভাষাকে পিছনে ফেলে নয় বরং এই ভাষাকে নিয়ে সামনের পথে এগিয়ে চলতে আমাদের হবে আস্তে আস্তে এই ভাষা যেমন লুপ্ত হয়ে যাচ্ছে এই ভাষা সরে যাচ্ছে প্রত্যেকটা মানুষের মুখ থেকে সেই ভাষাকে ফিরিয়ে আনতে হবে ইংরেজি আজ চরম শিখরে গিয়ে দাঁড়িয়েছে সংস্কৃতও আজ চরম শিখরে গিয়ে দাঁড়িয়েছে তাই আমাদের সব্বাইকে এই ভাষাকেও নিয়ে এগোতে হবে তাহলেই আমাদের বাংলা ভাষার ঐতিহ্য চিরজীবন বজায় থাকবে